আমার আমাদের সমাজে এখন তরুণ তরুণীরা খুব বেপরোয়াভাবে মানে নিজেদের লাইফ স্টাইল বদলে দিয়েছে যেমন মেয়েরা হচ্ছে ঠিক ঠিক মতো তাদের খাদ্যাভাস করছে না ঠিক ঠিকমতো ঘুমাচ্ছে না ঠিক ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক করছে না তারা নিজেদের মনে যখন যা খুশি করছে এবং এখন স্মার্টফোনের জন্য তরুণ তরুণীরা বেপরোয়া গেম খেলে যাচ্ছে মানে অ অহেতুক স সময় কাটিয়ে যাচ্ছে ফোনের মাধ্যমে এতে তাদের মেমোরি খুব লস হচ্ছে এতে তারা কী করছে গুরুজনদের সময় দিচ্ছে না বা মা বাবাকে ঠিকমতো সময় দিচ্ছে না তাদের কথা মেনে চলছে না আর তরুণরা বেসামাজিক কাজ করে যাচ্ছে এসব ফোন দেখে তারা নেশা করছে নেশাগ্রস্ত হয়ে তারা সমাজবিরোধী কাজ করছে এটা তরুণদের পক্ষে খুবই খারাপ কাজ আর মেয়েদের ক্ষেত্রেও এই ফোন নিয়ে তারা মাতামাতি করছে যার জন্য তাদের নিজেদের সময়ের কাজগুলো সময়ে করছে না অসময়ে যা খুশি করে যাচ্ছে তাতে তাদের খুব ক্ষতিই হচ্ছে এটা আমার মনে হয়